আমার কাছে যেই জিনিসটি রয়েছে সেটা হচ্ছে ডায়েরি এ ব্যাপারে নেতিবাচক যদি আমি কিছু বলতে চাই যে কোনও মানুষ সবসময় পড়াশোনা ছেড়ে ডায়েরির মধ্যে নিবদ্ধ হওয়াটা কিন্তু উচিত নয় নিজের পড়াশোনা করে ডায়েরির মধ্যে নিবন্ধ হওয়া উচিত সারাদিন ধরে যে ডায়েরি লেখা সেটাও কিন্তু উচিত নয় দিনের একটা সময়ে অর্থাৎ রাতে সারাদিনে কী হয়েছে সেটা সম্পর্কে লেখাটা উচিত কেউ যদি ভাবে যে সারাদিন আমি গল্প লিখব কবিতা লিখব সেইগুলো কিন্তু কখনোই উচিত নয় ডায়েরি লেখার ক্ষেত্রে অর্থাৎ এটা আমি নেতিবাচক বলে আমি মনে করি